আমি বালতি দিয়েও কূপ থেকে জল তুলি এবং বৈদ্যুতিক মোটর সাহায্যেও জল তুলি বৈদ্যুতিক মোটরের সাহায্যে জল তুলে আমি বাড়ির ছাদে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিতে জল ভরে সেটিকে ব্যবহার করি